বাড়িতে বাগান রক্ষণাবেক্ষণ করা খুবই সস্তা এবং ব্যয়ও যে খুব একটা বিশেষ ব্যয় হবে অর্থ তাও নয় তার কারণ বাড়িতে বাগান যদি করা যায় তার ফলে বাড়িরও সৌন্দর্য হবে এবং নিজেরও যে শরীর সেই শরীরটা হেল্থ থাকবে এবং ভালো থাকবে প্রত্যেকদিন সকালে উঠে সেই বাগানটায় গেলে নিজেরও শরীর বা নিজের মন সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যাবে পুরো ফ্রি হয়ে যাবে এবং বাড়িতে বাগান রক্ষণাবেক্ষণ করতে গেলে খুব একটা যে বিশেষ পরিশ্রম করতে হবে তাও নয় প্রত্যেকদিন সকালে দুঘণ্টা সেই যেখানে বাগান আমাকে তৈরি করতে হবে বাগান যেখানটা আমি ভাববো যে বাগান করবো সেখানে মাটিগুলো কোদালে করে প্রত্যেকদিন অল্প অল্প করে কুপিয়ে মাটিটাকে চূর্ণ করে এবং সেখানে কিছু জৈব সার দিয়ে বাগান বাগান বা কিছু নার্সারি থেকে কিছু ফুলের গাছ বা নিজের কিছু ফলের গাছ যেটা যেটা নিজের পছন্দ হবে সেটা যদি লাগানো যায় এবং সেটা যদি সম্পূর্ণ রূপে নিজে করা যায় তাহলে খুবই সস্তা এবং খুবই সুন্দর এবং নিজের মন খুবই পরিষ্কার হয়ে যাবে এবং তাছাড়াও ওই ফুল যখন কোনো পুজায় যায় যখন আমরা কিনতে যাই তখন দশ টাকার ফুল পাঁচ পিস দেয় হয়তো গেঁদা ফুল পাঁচ পিস দেয় এবং অন্যান্য ফুলও খুবই কম দেয় তখন যখন কোনো বাড়িতে কোনো পূজো আচরা হবে তখন সে ফুল যদি আমি তুলে সে নিজের পূজো করতে পারি বা ব্রাহ্মণকে ফুল দিতে পারি সেটা নিজের মনেও খুব একটা খুবই আনন্দ হবে কিন্তু সেক্ষেত্রে আমি যদি সে ফুল বাজার থেকে কিনে আনি তখন আমার যে ব্যয়টা হবে তার থেকে আমি যে বাগান তৈরি করে যে বাগান থেকে আমি যে ফুল পাবো বা যে ফল পাবো বা যে সবজি পাব সবজি চাষ করলেও যে সবজি পাব তা কখনোই সেটা যদি নিজে খেটে করতে পারি তা কখনোই বাজার থেকে কিনে পোষাবে না নিজের যে যতটুকু করা যাবে সেটা সম্পূর্ণরূপে ভালো হবে